হ্যালো হ্যাঁ আপনি কি এটা ফলের দোকানের সাথে কথা বলছি আমি বলছিলাম আমার কাছে আপনার কাছে আমার কিছু অর্ডার দেওয়ার ছিলো আপনার কাছে কি মানে অর্ডার নেন আপনি কি আচ্ছা তা বলার ছিলো আমার বাড়িতে একটু বড়ো পুজো হবে এবার আমি অনেকটা ফলের অর্ডার দেবো এবার আপনি সময় মতোন দিতে পারবেন তো ফলগুলো আচ্ছা তো বলছিলাম এক কেজি আপেল কতো আচ্ছা তিনশো টাকা করে কেজি আচ্ছা আমার এরকম পাঁচ সাত কেজি আপেল লাগবে আরো অনেক ফলই লাগবে লেবু কতো করে দশ টাকা পিস আমার প্রায় এক দেড়শো লেবু লাগবে ড্রাগন ফল কেমন কি পাঁচশো টাকা করে কেজি ঠিক আছে আমার কিলো চার ড্রাগন ফল দিলেও হবে আরো সাথে আরো আপাতত আপনার দোকানে যা যা ফল আছে